আমার সবচেয়ে বড়ো মনোরম হাইক অবশ্যই রয়েছে আমি একটি পাহাড়ি এলাকায় যখন বেড়াতে গিয়েছিলাম তখন হাইকে পথম করেছিলাম সেই প্রথম অভিজ্ঞতাটি আমার খুবই সুন্দর সেখানে প্রথমবার যখন হাইক করেছিলাম তখন আমার খুবই আনন্দ লেগেছিলো কারণ প্রথমবার আমি দুটি পাহাড়ের মাঝখান দিকে একটি পাহাড়ে থেকেও অন্য একটি পাহাড়ে যাচ্ছিলাম ওপরে ভাসমান অবস্থায় যখন নীচের দৃশ্যটি দেখছিলাম তখন মন কেড়ে নেওয়ার মতো সুন্দর দিশ্য দেখাচ্ছিলো ওপর থেকে নীচের দিকটা নীচের সমস্ত কিছু অনেক ছোটো ছোটো লাগছিলো যেটি দেখতে আমাদের খুবই সুন্দর লাগছিলো এটি দেখে আমরা খুবই আনন্দ অনুভব করেছিলাম তাছাড়া আমার অনেক বিশেষ সূর্যাস্ত বা সূর্যোদয়ের কথা অবশ্যই মনে রয়েছে আমি যখন প্রথমবার দিঘা ঘুরতে গিয়েছিলাম তখন আমি সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখেছিলাম সমুদ্রের য মাঝখান দিকে যখন সূর্যদয় হচ্ছিলো তখন মনে হচ্ছিলো যেন কোনো কিছু একটা পাহাড়ের মাঝখান থেকে একটি গরম উষ্ণ কিছু বেরিয়ে আসছে তখন এর থেকে সুন্দর দিশ্য আর কিছু ছিল বলে আমার মনে হয় না এবং সূর্যোদয়ের সময়ও যে সূর্য যখন সূর্যাত সূর্যোদয়ের সময় সকলেই তখন সেই দৃশ্যটিকে অনুভব করছিলো তাছাড়া সূর্যাস্তের সময় সূর্যটি লাল টকটকে হয়ে গিয়ে যখন সূর্যাস্ত যাচ্ছিলো তখন সমুদ্রের জলটিও ঠিক তখন সূর্যের রঙের সাথেই যেন মিশে গিয়েছিলো যেন সমুদ্র আর সূর্য একসাথে মিশে গেল কোনো এক প্রান্তে গিয়ে এইভাবেই আমি আমার প্রথম সূর্যাস্ত বা সূর্যোদয়ের কথা মনে রেখেছি এবং এটি আমার খুবই মনোরম বলে মনে হয়েছিলো এবং এই কথাটি আমি সারা জীবন মনে রাখতে চাই